হ্যালো হ্যাঁ কেমন আছিস আমিও ভালো আছি রে তোর তো উচ্চমাধ্যমিকরও শেষ হলো তাহলে পর কী বিষয় নিয়ে এগোবি ভাবছি না না অবশ্যই ভালো সিদ্ধান্ত নিয়েছিস ইতিহাস নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতেও তুই অনেক সুযোগ পাবি হুম দেখ তোর তো উচ্চমাধ্যমিক শেষ হলো একটু তুই প্রথমে যেটা পাবি সেটা হচ্ছে স্নাতকের পড়তে পারবি স্নাতক শেষ হওয়ার পর তুই স্নাতকস্তরে ভর্তি হবি সেখান থেকে তুই গবেষণার সুযোগ পাবি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা না ব্যাপারটা কঠিন হবে না একদমই তোকে একটু পরিশ্রম করতে হবে কারণ পরবর্তীকালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের যে চাকরিগুলো রয়েছে যেখানে তুই সুযোগ পাবি আর সে ক্ষেত্রে তোকে ভারতের বিভিন্ন জায়গার সমীক্ষা করতে যেতে হবে ওকে যেগুলো তোর ইতিহাসে পরবর্তীকালে একটা অভিজ্ঞতা হিসাবে কাজে লাগবে হ্যাঁ হ্যাঁ তাহলে অবশ্যই অবশ্যই ভালো সিদ্ধান্ত নিয়েছিস তুই দেখ যে যেহেতু তুই পুরুলিয়াতে থাকছিস তাহলে আমাদের পুরুলিয়া শহরের মধ্যে যে দুটো কলেজ আছে একটা জে কে কলেজ আর একটা নিস্তারনি কলেজ অবশ্য এই দুটো কলেজ আমরা খুবই ভালো আর কি এবং এখানকার ডিপার বিভাগগুলোও খুব ভালো আর স্যার ম্যামরাও অনেক হেল্প করেন শুনেছি আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে তুই অবশ্যই নিস্তারনি কলেজে ভর্তি হতে পারিস কারণ ওখানে বিভাগটা অবশ্যই আমি শুনেছি খুব ভালো এবং ওখানকার স্যার ম্যামরা খুবই হেল্প করে শুনেছি আমি হ্যাঁ ইতিহাসে সাক্ষী তুই যদি আমি যেহেতু বলবো তুই ইতিহাস নিয়ে পড়ছিস তাহলে তোকে এ ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানটা রাখিস খুবই ভালো হয় কারণ তোর সাবজেক্ট

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগামী দিনের জন্য শুভেচ্ছা রইলো হ্যাঁ রাখ